আমি একদিনকে মাছ ভাজতে গেছিলাম তৈলাক্ত মাছ বুঝতে পারিনি এবার মাছটা কড়ায় দেওয়ার সময় হঠাৎ ছিটকে আসে ছিটকে এসে আমার মুখে তেল টেল পড়ে যায় এবং গলায় পুরো তেল ছিটকে আসে জ্বালা করে কিন্তু আমি কী করব ভেবে পাচ্ছি না একা একা তারপরে ঘরে অ্যালোভেরা যেটা ছিল ওই পাঁকিয়ে আমি তারপরে দেখলাম যে ওটা আমার ভালো হল এইভাবেই এবারে আমি যখন মাছ ভাজি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই নুন দিয়ে তারপরে মাছটাকে দিই দিয়ে একটু ঢাকা দিয়ে আস্তে করে মাছটাকে ভাজি ভেজে তারপরে এই বিপদ থেকে আমি উদ্ধার পাই